বর্তমান জীবনে বিজ্ঞান অতোপ্রতোভাবে আমাদের জীবনে জড়িয়ে থাকলেও বিজ্ঞানের প্রযুক্তির মাধ্যমে আমরা যেমন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছি কাজকর্ম সহজ থেকে সহজতর হয়ে উঠেছে সেরকমই বিজ্ঞানের জন্য আমাদের বিভিন্ন অসুবিধা দেখা দিচ্ছে মানুষ যন্ত্রনির্ভর হয়ে পড়েছে শারীরিক ক্ষমতা প্রয়োগ না করায় সাধারণ মানুষ বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হয়েছে বৈজ্ঞানিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে যেমন বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা হয় যাতে কাজ সহজভাবে পূর্ণ হচ্ছে সেইরকমই যন্ত্র চালানোর জন্য যে পদ্ধতি বা প্রক্রিয়া প্রয়োজন সেটি ঠিক মতো না জানা থাকলেও মানুষের ক্ষতি হয় এবং এমনকি সেগুলি চালাতে গিয়ে মারাও যেতে পারে সাধারণ মানুষ বৈজ্ঞানিক প্রযুক্তির সাথে যেভাবে জড়িত আছে সে হিসাবে বর্তমানে প্রযুক্তি ছাড়া কোনও কাজই সম্ভব নয় কিন্তু সারা বিশ্বে প্রযুক্তির প্রয়োগ করার সঙ্গে সঙ্গে প্রযুক্তির যুক্তিগত সমস্যাও দেখা দেয় তথ্যপ্রযুক্তির মাধ্যমে সারা বিশ্ব যেমন একে অপরের সাথে জড়িত সেইরকমই আবার তথ্যপ্রযুক্তির সাধারণ মানুষের ক্ষতিও করছে অনেক অজানা তথ্য যা আমাদের জ্ঞানের ভান্ডার পূর্ণ করছে সেরকমই এমন অনেক তথ্য যা আমাদের জন্য প্রয়োজনীয় নয় শুধুমাত্র আমাদের ক্ষতি সাধারণ মানুষ যারা তথ্যের সাথে ততটা জড়িত নয় তাদের ক্ষতি করছে এবং সাধারণ মানুষ যারা তথ্যের সাথে জড়িত নয় তারাই বেশিরভাগ তথ্যপ্রযুক্তির সমস্যায় পড়েন এবং তাদের সেই ছোটো বড়ো সমস্যা দূর করার জন্য আমাদের উচিত তাদের সেই প্রযুক্তি বিষয়ে জ্ঞান দেওয়া এবং ভণ্ড প্রযুক্তির বিষয়ে সচেতন করা যাতে জীবনে পরবর্তীকালে যদি তারা প্রযুক্তিগত কোনও সমস্যার সম্মুখীন হন তাহলে তাদের বিশেষ কোনও ক্ষতি না হয় এবং তারা বিশেষ কোনও সমস্যায় না পড়ে